গরুর গোবর জাতীয় যে গোবর জাতীয় জিনিস সেটাকে অনেক দিন ধরে রেখে সেটাকে পচিয়ে তারপরে সেটাকে সার তৈরি করা হয় সেই সারটা খুবই ভালোভাবে ব্যবহার করা হয় তার ব্যবহারের কাজ খুবই সুন্দর সেই সারটা জমিতে ছড়িয়ে দেওয়া হয় মাঠে ঘাটে ছড়িয়ে দেওয়া হয় বাগানে ছড়িয়ে দেওয়া হয় যাতে ফসলটা ভালো হয় গোবরের খুবই ভালো গোবরের সারটা খুবই ভালো যে সারটা